বর্তমানে জ্বালানির বিকল্প উৎস হিসাবে বায়ো গ্যাস প্লান্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করে চলেছে এটা অনেকটা প্রাকৃতিক ভাবে তৈরি জ্বালানির উৎস হিসাবে বিবেচনা করাই যায় তবে আমি ব্যক্তিগতভাবে কোনো বায়োগ্যাস প্লান্ট দেখি নি তবে এটা কীভাবে কাজ করে আমার অল্প একটু ধারণা আছে যেমন বিভিন্ন রকমের পচা সবজি থেকে শুরু করে গোবর এবং যে সমস্ত জৈবযৌগগুলো বিক্রিয়ার মাধ্যমে তার অণুগুলো ভেঙে যায় তো সেখান থেকে গ্যাস তৈরি করা হয় যেমন পচা শাক সবজি গোবর এসবগুলো যখন একটা বদ্ধ পাত্রে জমানো হয় এবং হালকা বিষক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যখন এগুলো থেকে মিথেন গ্যাস তৈরি হয় সেই মিথেন গ্যাসকে বিভিন্ন পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে ব্যবহার করে সেখান থেকে এ জ্বালানি হিসাবে এই গ্যাস ব্যবহার করা হয় এবং এটা একটা পরিবেশ বান্ধব একটা জ্বালানির উৎস হিসাবে বর্তমানে এর জনপ্রিয়তা বাড়ছে এবং গভারমেন্টের তরফ থেকেও বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হচ্ছে বিভিন্ন জায়গায় এই বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর জন্য